বলুন হ্যাঁ আরামবাগের মল্লিক জুয়েলার্স বলুন ও আমিও তো বুইতে পারছি যে বেতন বাড়াব এখন সোনার দামটাও প্রচুর বেড়েছে যে দামটা মানে আমরা বেতন বাড়াবার চেষ্টা করছি বুঝতে আমিও বুঝতে পাচ্ছি যে না পরিশ্রমটা বেশি হচ্ছে তার পরিমাণে মানে টাকাটা হচ্ছে নি বললে যখন আমি চেষ্টা করব দেখি না বেতন বাড়বার চেষ্টা করব আমিও তো ভাবছি যে মাঝখানটায় কেন বন্ধ করে দিল তুমি এই কারণেই বন্ধ করে দিলে আমি ভেবেছি তাহলে কারো কি অসুখ আর করল না কি দোকানটাকে আসতে আসতে আবার বন্ধ করে দিল আমিও বুঝতে পাচ্ছি তারপরে আপনারও মনটা খারাপ কদিনই আমি লক্ষ্য করছি মানে আপনার মনটা খুবই খারাপ সেই কারণেই আমি বুঝতেই পেরেছি যে বেতনটা খুবই কম হয়ে যাচ্ছে মানে যে পরিমাণে আপনারা খাটছেন সেই পরিমাণে বেতনটা হচ্ছে নি তার কারণে আমি বুঝতেই পেরেছি অনেক দিনই আচ্ছা বললে যখন আমি মানে সেটা মানে আমি খুবই চেষ্টা করব যাতে বেতনটা বাড়ানো হয় আচ্ছা হুম